সাশ্রয়ী মূল্য আজ পরিবহনে ঐক্যয়নের মাধ্যমে অভাব বিভিন্নভাবে স্বাস্থ্য সেবা শিক্ষা চাকরীর সুযোগ ক্ষমতাকে প্রবাহিত করে কারণ সাশ্রয়ী মূল্য ঠিকঠাকভাবে পৌঁছানোর না দাঁড়ানোর কারণে বিভিন্ন স্বাস্থ্য সেবা ইত্যাদি জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের এর যে দৈনন্দিন জীবনে দরকার হয়ে থাকা বিভিন্ন জিনিসপত্র আমরা সহজে নিতে পারি না এছাড়াও শিক্ষা ব্যবস্থায় খুবই উন্নত বা হওয়ার কারনে বিভিন্ন কোর্সের ফী খুবই বেশি হওয়ার কারণে আমরা সহজে শিক্ষা লাভ করতে পারিনা এবং চাকরির ক্ষেত্রেও চাকরির ক্ষেত্রেও চাকরি না থাকার কারণে আমরা এইসব সাশ্রয়ী মূল্যের পরিবহনের অভিগমনে অভাব অনুভব করে থাকি এবং এগুলি জীবনকে খুবই কম আর খারাপভাবে প্রভাবিত করেছে